আমরা যেহেতু বাঙালি তো আমাদের এখানে সব কিছু বাংলাই হয় রেডিও টিভি যা প্রিন্টের মধ্যে যতগুলো মাধ্যম আছে সব কিছুতে বাংলাই হয় কারণ বাংলায় যদি না হতো যা আমরা যারা বাঙালি আছি যারা বাংলায় কথা বলি তার বুঝতে পারতামই না তাদের বিজনেসও চলতো না ধরুন রেডিওতে কোনো অনুষ্ঠান হচ্ছে হিন্দি বা ইংরাজিতে সেটা আমাদের মতো বাঙালি যারা বাংলা বোঝে তারা সেই অনুষ্ঠানটা বুঝতে পারত না এবং সেই অনুষ্ঠানটা শুনতো না না শোনার ফলে সেই অনুষ্ঠানটা চলতো না অতএব তাদের ব্যবসাও হতো না ঠিক সেই সেম সেম জিনিস টেলিভিশন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো হয় সিরিয়াল সিনেমা খবর সেইগুলো যদি বাংলাই না হতো যারা আমরা যারা বাঙালি আছি সেইগুলো দেখতে পেতাম বা শুন শুনতে পেতাম আমরা যদি না দেখতাম বা না শুনতাম তাহলে সেইগুলোর টিআরপি বাড়তো না অতএব তারা বিজনেসও করতে পারতো না সেই জন্যে আমাদের পশ্চিমবঙ্গে যত মিডিয়া আছে সেগুলো বাংলায় হওয়া অবশ্যই দরকার ঠিক যেমন আমি পড়াশোনার ফাঁকে বাংলা এবং সিরিয়াল এবং সিরি সিরিয়াল এবং সিনেমা দেখে থাকি সেইগুলো আমার একটু বিনোদনের কাজ হয় বা আমার রিল্যাক্সেশান কাজে লাগে সেইগুলো যদি ইংরেজিতে হতো তাহলে আমি কোনোদিনও দেখতাম না আমার মতো যারা বাংলা বোঝে ইংরেজি বোঝে না তারাও কিন্তু সেই সিনেমা সিরিয়াল বা সিনেমাগুলো দেখতো না অর্থক তাদের বিজনেস চলত না তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা মিডিয়া বাংলা ভাষা হওয়া দরকার তো এইভাবে আমাদের প্রতিটা ক্ষেত্রে ভালোবাসার প্রয়োজন ধরুন কোনো হিন্দিভাষী লোক আমাদের পশ্চিমবঙ্গে এসে ব্যবসা করছে সে যদি বাংলা না বুঝতে পারে বা না বলতে পারে তাহলে সে বিজনেসই করতে পারবে না তাহলে আমি যদি তার কাছে একটা ঢাকাই শাড়ি চাই সে যদি সেই কথাটা নাই বুঝতে পারে তাহলে সে আমাকে শাড়ির বদলে কুর্তি দেখাবে তাহলে সে বিজনেস কী করে করবে আমিও তারার কাছে থেকে কী করে কিনবো সেই জন্যে বাংলা ভাষাটা অবশ্যই দরকার এই যেইটা আমার মনে হয়